নয়েস কোম্পানির আমার স্মার্ট ওয়াচটির ইতিবাচক গুণ ছাড়াও কিছু কিছু নেতিবাচক গুণ আমার মনে হয়েছে যেমন ঘড়িটি যেমন সুন্দর চার্জ হচ্ছে কিন্তু কিছুদিন ইউজ করার পর চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাছাড়াও ঘড়িটি ব্যবহার করার পর গরম অনুভব হয় এবং ঘড়িটিতে টাইম দেখার অবস্থার ঠিকঠাক ডিসপ্লেতে টাইম দেখা যায় না এই দিকগুলি আমার নেতিবাচক দিক বলে মনে হয়েছে